আমাদের গ্রামের লোকেরা কিন্তু প্রায় সকলে ঋণ নিয়ে থাকে এটা সাধারণ ব্যাপারই হয়ে উঠেছে এখন কারণ সবাই এখন যে যেই কাজটাই করুক না কেন সেটা ঋণের উপরেই কিন্তু করে তাই হয় তাহলে এটা তারা ঋণ দেয় ঋণের জন্য কার কাছে যায় তারা ঋণ দেয় তাদের যে কেউ ঘরের কাজ করানোর জন্য কেউ কিছু জিনিস তৈরি করার জন্য ঘরের এর বা কেউ ঘর করার জন্য মানুষ বিভিন্ন কারণে বিভিন্ন দরকারে কিন্তু ঋণ নিয়ে থাকে এবং তারা ঋণের জন্য কোনো ব্যাঙ্কের ব্যাঙ্কের কাছে যায় এবং বা কোনো এখন যে আরও গ্রুপ ট্রুপ হয়েছে সেখান থেকেও লোন পাওয়া যায় বা এখন তো এখন লোনটা কিন্তু ঋণ এখন তো অনেক জায়গা থেকেই পাওয়া যায় যেমন ব্যাঙ্কের মাধ্যমেও ঋণ পাওয়া যায় এখন সে তাদের কাছেই যায় ঋণ নেওয়ার জন্য হ্যাঁ আমি ঋণ ঋণ নেওয়ার যে বিরূপ প্রভাব দেখেছি হ্যাঁ কারণ ঋণ নিলে আমার মনে হয় যে কোনো মানুষই কিন্তু টাকা জমিয়ে কিছু করতে পারে না যে কোনো বড় কাজ করতে হলে তাকে কিন্তু ঋণ নিয়েই করতে হয় এটা কিন্তু বাস্তব কথা কারণ ঋণ না নিলে কোনো মানুষই ঠিকভাবে কাজ করতে পারবে না কারণ কোনো মানুষ তো এত টাকা জমিয়ে রাখতে পারে না কিন্তু একসাথে ঋণ অনেক টাকা নেওয়া যায় কিন্তু ততগুলো টাকা কিন্তু মানুষের জমানো থাকে না সেই কারণে ঋণ নেওয়ার একটা খুব বড় সুবিধা রয়েছে